পশ্চিমবঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষই বাস করে বিভিন্ন অনুষ্ঠানে আমরা একসাথে থাকি সব জায়গায় আমরা একসাথে যাই আমারও বিভিন্ন বন্ধু আছে কেউ মুসলিম কেউ খ্রিস্টান তাদের সাথেও আমরা আমি খুবই ভালোভাবে বন্ধুত্ব রেখেছি সেও আমার বাড়িতে আসে আমিও ওদের বাড়িতে যাই তো ওর সাথে যেমন আমার দুর্গ আমাদের জাতীয় পুজো উৎসব দুর্গা পুজো দুর্গা পুজোতে আমিও ওদেরকে যদি বলি বিভিন্ন মুসলিম বন্ধু বান্ধবী বা খ্রিস্টান বন্ধুবান্ধবী আছে তাদেরকে যদি আমি বলি যে চ একটু ঘুরে আসি ওরাও যায় এবং যখন ওদের ঈদ বা বড়ো ক্রিসমাস হয় বড়দিন পালন করা হয় তখন আমাকেও যদি ওরা ডাকে তখন আমরা যাই কোনো আমি মনের মধ্যে দ্বিধাবোধ করি না আমি চলে যাই ওদের ওখানে ওরাও আমাদের বাড়িতে আসে খাওয়া দাওয়া করে আমরাও যাই